হ্যাঁ আমি তুমি স্টুডেন্ট তো আমি বলতে চাইছি যে গাছ লাগানো মানে পরিবেশের যে কথা গাছ গাছ না বলে বলে একটি গাছ একটি প্রাণ গাছ না লাগালে হবে না আর আমি কিন্তু ব আমার পরিচয়টা দিইনি আমি কিন্তু পরিবেশ যে কর্মী আছে সেখান থেকে কিন্তু ফোনটা করছি যেহেতু তুমি একজন স্টুডেন্ট আর গাছ হ্যাঁ গাছ তো বসাতেই হবে এবার তোমরা যদি ছাত্র ছাত্রীরা সবাই মিলে যদি সহযোগিতাভাবে তোমরা প্রত্যেকে যদি গাছ রোপণ করো এছাড়াও প্রত্যেকে যদি যারা সাধারণ মানুষ আছে যারা জানে না তাদেরকে যদ্ তাদেরকে যদি সচেতন করো বলো আরও ভালো হয় হ্যাঁ তা তোমরা সেটা করলে খুবই ভালো হয় তোমাদের মতামতটা কী তোমরা কী বলতে চাইছ তোমরা এই বিষয়ে আগ্রহী কি না কারণ এখন যে হারে গাছ কাটা হচ্ছে সবই জানো দেখতে পাচ্ছ তার জন্যে আমাদের মানে পরিবেশের ভারসাম্যটাই মানে একটু অন্য রকম হয়ে যাচ্ছে এবারে ভারসাম্যটাই রক্ষা করা যাচ্ছে না যে হারে ঝড় বৃষ্টি মানে যে সময় যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না এবার এ হ্যাঁ এবার তোমরা যদি সচেতন হও তোমরা যদি এসে সবাই মিলে যদি এক করো তবেই ভালো হয় তাহলে হ্যাঁ তা তোমরা তাহলে সেটা মিলে সবাই মিলে স্টুডেন্টরা মিলে আলোচনা করো বলো দেখো তার ওপর নির্ভর করছে ঠিক আছে আর দেখো আর তাহলে আমি আরও তোমাদের যারা আছে তাদের সাথে বলো আরও যে স্টুডেন্ট বন্ধুবান্ধবরা আছে এছা হ্যাঁ এছাড়া বাইরের হ্যাঁ আরও স্টুডেন্টের বাইরে যারা আছে যারা বোঝে না সমাজ পরিবেশ নিয়ে সচেতন নয় যারা অবাধে গাছ কেটে যাচ্ছে বড় বড় গাছ যারা কেটে দিচ্ছে এইগুলো একটু তোমরা দেখো কথাবার্তা বলো বললে আমাদের জানালে আমরাও আমরা তো এগিয়ে আসছি তোমরাও যদি সবাই স্টুডেন্টরা মিলে যদি এগিয়ে আসো তাহলে আরও খুব ভালো হয় তোমা তোমার মতামতটা কী একটু বলো আমি যে এতগুলো বললাম তোমার মতামতটা কী বলো হুম হুম হুম

ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমি রাখছি